একদিন আমার বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেছিলো সেই জন্য আমি একটি গাড়ি ভাড়া করি এবং সেই গাড়ির ড্রাইভার আমাকে সু মানে একদম সুরক্ষিতভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়িতে পৌঁছে দিয়েছিল রাস্তায় আসতে আসতে আমার কোনো দুর্ঘটনা ঘটেনি সেই জন্য আমি সেই ড্রাইভারকে ধন্যবাদ জানাই কারণ আমাকে নির্দিষ্ট সময়ে সে বাড়িতে পৌঁছে দিয়েছে অত রাত্রির মধ্যেও